হ্যালো কোথা থেকে বলছেন আচ্ছা বলেন

আচ্ছা বই টই লাগবে না গল্পের বইতে ওই কবিতা আবৃত্তি ড্রইংয়ের বুক আচ্ছা ঠিক আছে আপনি কি পেন বলেন ক টাকা বাজেট বলেন আচ্ছা ঠিক আছে দশ টাকার আপনাকে ভালো আমি ইয়ে করে দেব ভালো পাবেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে পেন্সিল বলতে কি অক্সফর্ড টু বি টু বি এইসব নটরাজ আচ্ছা আচ্ছা

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমার এখানে আমি মোটামুটি ভালোই দিতে পারবো অসুবিধে নেই আগে থেকে বলতে যেন ডিলার ঠিক নয় মোটামুটি আমি লোকাল দোকানে এমনি দিই যারা রেগুলার কাস্টমার ওখানে আরও ধর আমি বড়বাজার এসে মার্কেট করি ঠিক আছে আমার মাল থেকে লোকাল হ্যাঁ কলকাতা কলকাতা রেট থেকে নিয়ে আসি